আমাদের বর্ধমান জেলায় কিছু দর্শনীয় বা ঐতিহাসিক স্থান বলতে কার্জন গেট বর্ধমান ইউনিভার্সিটি এবং কেষ্ট সায়রের পার্ক আমাদের দর্শনীয় স্থান আমাদের বর্ধমান ডিস্ট্রিকের পাশাপাশি যেমন পুরুলিয়া বাঁকুড়া মিদনাপুর এই সমস্ত জেলার লোক আমাদের কার্জন গেট এবং বার্ডোয়ান ইউনিভার্সিটি দেখার জন্য এখানে ভিড় করেন এছাড়া আমাদের বর্ধমানে একটা ঐতিহাসিক স্থান সর্বমঙ্গলা পাড়ার কাছে অবস্থিত আমাদের ও অন্যান্য স্থানের মানুষজন এবং লোকাল লোকজন স্মরনীয় করে রেখেছেন জীবন্ত দেবতা বলে